হ্যালো হ্যাঁ মলিনা হেমব্রমের মা বলছেন তো হ্যাঁ আমি আমি ওর স্কুলের শিক্ষিকা বলছি মলিনা আপনার অসুস্থ হয়ে গেছে ও খেলতে গিয়ে হ্যাঁ ও খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে চোখ মুখ উলটে যাচ্ছে ওর আর মানে কথা বলতে পারছে না মুখ দিয়ে ফেনা বার হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন আচ্ছা তো আপনারা তো আগে এর আগেও এক দুবার হয়েছিল তখন একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাচ্চার কোনো এরকম ধরনের কোনো কিছু হয় কি না তখন তো আপনারা বলেননি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি চোখে মুখে জল দিয়ে দিয়েছি ঠান্ডা জল দেওয়া হয়েছে আর ও আর এসও দেওয়া হয়েছে ওকে ঠিক আছে তো এখন আপাতত মানে একটু কথা বলতে পারছে কিন্তু শরীরটা খুব দুর্বল ওর আর আপনারা মানে যত তাড়াতাড়ি পারেন চলে আসুন ও একটু খুব কান্নাকাটি করছে বাচ্চা মানুষ তো ভয় পাচ্ছে আপনারা একটু চলে আসুন যত সম্ভব হয় তাড়াতাড়ি

হ্যাঁ অবশ্যই সামলাচ্ছি আর আপনি একটা কাজ করুন আপনি আপনার যদি চেনাজানা ভালো ডাক্তার থাকে তাহলে আপনি সঙ্গে করে তাকে নিয়েও আসুন কেননা হঠাৎ করে এইভাবে শরীর খারাপ হয়ে যাওয়া আর ওর ওর যা অবস্থা এখন দেখতে পাচ্ছি ও কিন্তু উঠতে পারছে না ঠিক আছে তো হ্যাঁ হসপিটালে নিয়ে চলে যাবেন আপনারা একদম লেট করবেন না কেননা এই সব জিনিসগুলো তো ঠিক না প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে বাচ্চাটা এরকমভাবে অসুস্থ হয়ে পড়ছে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসুন আপনি ঠিক আছে আর ও যে এইরকম অসুস্থ হয়ে পড়ে আপনারা এমনি সকালে যখন স্কুলে পাঠান কিছু মানে খাইয়ে দাইয়ে পাঠান না কি এমনি খালি পেটে চলে আসে আচ্ছা তো আপনি জানেনই যে আপনার বাচ্চা এরকম অসুস্থ হয়ে যায় তো এগুলো আপনি খেয়াল রাখবেন যাতে পরবর্তীতে এরকম অসুবিধা না হয় রাস্তাঘাটে ধরুন এরকম অসুস্থ হয়ে গেল সেক্ষেত্রে তখন তো মুশকিল হয়ে যাবে তাই না তো যখনই স্কুলে পাঠাবেন বাচ্চাকে অবশ্যই খাইয়ে পাঠাবেন কিছু অন্তত খাইয়ে পাঠাবেন হ্যাঁ ওর আবার দেখলাম একটু মানে চোখ মুখ হঠাৎ করে ঘুরে পড়ে গেল তারপরে আমি জিজ্ঞাসা করলাম প্রথমে অনেকবার জিজ্ঞাসা করলাম যে তোমার কি এরকম হয়েছে তো তারপরে বুঝতে পারলাম ওর এরকম শরীরটা এরকম খুব দুর্বল লাগছে তো যাই হোক আর কি আপনারা তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখুন তাহলে